হ্যাঁ বলছি একি শু সেলার বলছেন আচ্ছা ওই বলছিলাম যে আমি তো কিছু হোলসেল শু নিতে চাই তা তো সেগুলো মানে মেন্টেনেন্স খরচা বা মেন্টেনেন্স কেয়ার কিরকম পড়বে মানে আপনাদের ওখান থেকে আমার এখানে আসতে মেন্টেনেন্স কিরকম পড়বে ও আচ্ছা তো আচ্ছা আপনার কাছে তো আমি শুগুলো নিলাম তো সেখানে আমাদেরও কিছু ডিসপুট বেরোলো ও তো সেখানে মানে কোনো ওয়ারেন্টি টোয়ারেন্টি আছে মানে পরে কি আবার শু তো মানে সেগুলো আবার আপনাকে আমি ফেরত দিতে পারব আচ্ছা মানে রিটার্ন পলিসি রিটার্ন পলিসি আছে তাই তো তো আপনারা মোটামোটি যে আমি ধরো তো প্রায় এরকম মানে বিভিন্ন ভ্যারাইটিজ শু আছে তো মানে ধরো একরকম তো আর হয় না অনেকের অনেক রকম পছন্দ হ্যাঁ এবার সেরকম মানে বিভিন্ন কোয়ালিটির শু আছে তো ভালো ভালো কোয়ালিটির আচ্ছা তো ও তাহলে তো ভালো মানে আপনি শু সেলার ভালোই আপনার সেল হয় তাই তো আচ্চা আচ্ছা তাহলে ঠিক আছে আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব ক্ষনে রাখছি হ্যাঁ